হ্যালো নমস্কার আপনি নাম কি মহাদেব ড্র্যাগন মার্কেটে আপনার দোকান ও আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে জামাকাপড় বিক্রি করেন এখন নতুন ফ্যাশন কী কী এসেছে এবং কী চলছে কে জি এফ টু এসেছে আচ্ছা আর আন্ডারওয়্যার বা এ উইন্টার হচ্ছে কালেকশন আপনার কাছে কী কী আছে আচ্ছা আর ব্লেজার বা অন্য কিছু রাখেন না হচ্ছে ইয়ে উইন্ডচিটার ওইসব আচ্ছা কোনটার কীরকম দাম যাচ্ছে আচ্ছা আর ইয়ে ওই ট্র্যাকস্যুট বা এইসবগুলো কেমন হচ্ছে রেট যাচ্ছে

আচ্ছা ওটা ব্র্যান্ডেড কেমন আর লোকাল হচ্ছে বা এমনি লোকাল ইয়েটা কীরকম হুম হুম